আমার জীবনের সব থেকে বড়ো ইন্সিডেন্ট হয়েছে যখন আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাচ্ছিলাম তখন আমার সামনে একটি ঘটনা ঘটেছিলো সেই ঘটনায় দেখা গেল যে একজন ভিখিরি একটা চারতলা বিল্ডিং এর মালিক বলতে পারেন তাকে তার প্রাণরক্ষা করেছে এবং সেটি আমি দেখে খুবই আপ্লুত সেই ভদ্রলোক কিন্তু সেই যিনি ভিখারি ওনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করলেন আর্থিকগত দিক থেকে এবং তিনি তাকে খাবার দিয়ে নিজের মানবিকতার পরিচয়ও দিলেন